হ্যাঁ কে মেনকা দি বলছেন হ্যাঁ বলছি দিদি আমার না একটা লেহেঙ্গা বানানোর ছিল সেই জন্য আমি আপনাকে ফোন করেছিলাম তো লেহেঙ্গা কি আপনি বানাতে পারবেন আচ্ছা আচ্ছা তো লেহেঙ্গাটা হচ্ছে আমার নেটের উপরে লেহেঙ্গাটা তো ভেতরের কাপড়টা টেরিকটের তো ওতে হাতায় একদম পিঠে ডিজাইন হবে কোমরেও লটকন হবে দড়ি দিয়ে তো মোটামুটি কীরকম পড়বে মজুরি এটা বানাতে তাও একটা যদি আন্দাজে বলেন যে কীরকম খরচা পড়বে তারপরে কম বেশি নয় সেটা আলাদা কথা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

তাহলে আপনার কাছে কখন যাব দিদি

ফিটিংসটা ভালো হবে তো হ্যাঁ দেখেছি তাও হ্যাঁ যেহেতু লেহেঙ্গা ওই কারণেই জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে দিদি তাহলে আমি চারটের সময় যাচ্ছি হ্যাঁ তাহলে রাখছি দিদি